হ্যাঁ আমি এমন একটা ছবি এঁকেছিলাম যেখানে একটু ভৌতিক মতো ছিল একটু ভৌতিক চিত্র এঁকেছিলাম বড় পাহাড় ছিল পাহাড়ের সামনে বড় বড় জঙ্গল ছিল গাছপালা ছিল পাহাড়ের সোজা উপরে আকাশে চাঁদ ছিল তারা ছিল কিন্তু তারা থাকা সত্ত্বেও চাঁদটা লাল ছিল অমাবস্যার রাত ছিল অমাবস্যার পরে চাঁদ যে রাতটা হয় লাল থাকে চাঁদ সেই চাঁদ ছিল আর সামনের জঙ্গলটাও একটু ভয়ের মতো ছিল সেরকম ছবি এঁকেছিলাম আর তার মধ্যে বাঘের চোখ এঁকেছিলাম সেখানে সেই ছবিটা দেখে আমার কী মনে হয় বাঘের চোখ ওই রাতের মধ্যে অমাবস্যার রাত একটু ভয়ের মতো সেখানে ওই জঙ্গলের মধ্যে বাঘ পাহাড় খুব সুন্দর একটা দৃশ্য মানে খুব সুন্দর হয়েছিল ছবিটা নিজে এঁকেছি বলে নয় প্রচণ্ড সুন্দর হয়েছিল পাহাড় পাহাড়ের ওপরে চাঁদ আর লাল চাঁদ তার ওপরে তারা সন্ধ্যাতারা ছাড়া আর বেশি কিছু ছিল না একটাই তারা ছিল সন্ধ্যাতারা সে সময়ে তারা ছিল না আকাশে আকাশ অন্ধকার ছিল রাতে তো অন্ধকার ছিল আরও জঙ্গলও অন্ধকার হয়ে গেছে রাতে সেরকমভাবে এঁকেছিলাম খুব সুন্দর করে জঙ্গলের মাঝে নিচে যে বন বন থাকে সেই বন ঝোপঝাড়ের মধ্যে দিয়ে বাঘের চোখ এঁকেছিলাম তার মধ্যে থেকে বাঘের চোখ দুটোকে দেখে মনে হবে বাঘ শিকার করতে বেরিয়েছে কোনো পশুর খোঁজে বেরিয়েছে সেই বাঘটাই এঁকেছিলাম তার মানে হচ্ছে কী গভীর অর্থ এটাই হচ্ছে দেখে মনে হবে ও গভীর রাতে অন্ধকারের মধ্যে বাঘ শিকার খুঁজতে বেরিয়েছে